আমি অর্পিতা চক্রবর্তী অভিনন্দন রেষ্টুরেন্ট থেকে চিকেন বিরিয়ানি পাঁচ প্লেট আর মটন দোপেঁয়াজা পাঁচ প্লেট অর্ডার করেছিলাম কিছুদিন আগে সেখান থেকে আমায় আমাকে একটি কুপন দেওয়া হয়েছিল কুড়ি শতাংশ ছাড়ের আমি সেই কুপন থেকে আজ আবার অর্ডার করছি চিকেন বিরিয়ানি পাঁচ প্লেট আর পনির পাসিন্দা তিন প্লেট আর এই কুপন থেকে যেন আমার এই টাকাটা মঞ্জুর করা হয়